বাস বাস্তবীয় ঘটনা তার মানে যে আমি বাড়িতে কী করছি না করছি এই সব নিয়ে কথা বলব যে আমি এই বাস্তব ঘ জায়গাতে ঘর বাড়ি করেছি হ্যাঁ ভালো ছেলে পুলে বড় করে ঘর দোর করেছি ঘরটাকে ভালোই হয়েছে এই ভালোতে আমার খুব ভালো লাগছেে আর এই নিয়ে খুব আনন্দিত এই আনন্দতে আমার খুব ভালো লাগছেে আর এই সব বাড়ি ঘর বাড়ি জায়গা আর যেটুকু ছিল সেটুকু নিয়ে ঘর দোর বেঁধে গুছিয়ে নিয়েছি এই ঘরটা এখন আমাদের